আমার আগে কোনো অভিজ্ঞতা ছিলো না কিন্তু আমার একটা নেশা ছিলো যে কিছু গাছ ফুল ফলের গাছ লাগাই তো আমি আমার বাগানটাকে প্রথমে তৈরি করি এবং কিছু বাগানের গাছ চারাগাছ বা বীজ আমি সংগ্রহ করি বাজার থেকে এবং সেগুলো দিয়ে আমি আমার বাগানে লাগানো আরম্ভ করি তারপর যখন গাছে ভরে যায় আমার বাগান তখন আমার খুব ভালো লাগে এরপর আস্তে আস্তে আমি জল সার বিভিন্ন রকম মানে পরিচর্যা করি পরিচর্যার পরে যখন ফুল ফল হয় তখন আমি আমার মনটা খুব ভরে যায় এবং পাড়ার যতো লোকজন আছে সবাই আমার বাগান বাগান দেখতে আসে তারা খুব প্রশংসা করে আমাকে এবং আমি খুব আনন্দিত হই তখন এবং আমার কাছে অনেকেই টিপস চায় কীভাবে করলে আমি তখন তাদের বলি আমি এইভাবে এইভাবে সার দিয়েছি এইভাবে বীজ বপন করেছি এইভাবে আমি আমার বাগানটাকে এইভাবে তৈরি করেছি আমি অনেকে আমার আমার কাছে চায় যে কীভাবে আমাকে সাহায্য করতে পারবেন আমি একজনকে এই আমার কিছু টাকা তাদেরকে দিয়ে আমি তাকে সাহায্য করেছি এবং আমার যেভাবে পোচেস আমি মানে করে বাগানটাকে দাঁড় করিয়েছি তাদেরও সেইভাবে টিপস দিয়ে এইখানে এই সময় জল দিতে হবে এই সময় সার দিতে হবে এইভাবে পরিচর্যা করতে বলেছি এই এইখানেই আমি আমার ও আরো অনেক কিচু যে টিপস যে চাইবে এবং যাদের ভালো লাগবে সবাইকে আমি দিতে ইচ্ছুক